আমি একটা সিলিং ফ্যান কিনেছিলাম তো সিলিং সিলিং ফ্যানটি বর্ষা কোম্পানির ছিলো ও সিলিং ফ্যানটি টাঙাবার পর থেকে এখনও পর্যন্ত খুব সুন্দর হাওয়া দিচ্ছে এবং কোনোরকম কিচ্ছু প্রবলেম দেখা যায়নি এবং সেটা আমার চার বছরের গ্যারেন্টির মধ্যেই রয়েছে চারবছর কেটে গেছে এখনও ব্যবহার করছি এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি এই ফ্যানটা ব্যবহার করে আমার সত্যিই খুব ভালো লাগছে এবং খুব ভালো লাগে আমি বলবো এই কোম্পানির ফ্যান ব্যবহার করতে